পোল্ট্রি ফার্মিং সম্পর্কিত সাধারণ নিয়মের মধ্যে রয়েছে যেমন পোলট্রি ফার্মটি এমন একটি ব্যবসা যার জন্য আপনাকে প্রথমত হইচই বা কোনো চিৎকার চেঁচামেচি জায়গায় কোনো রকম পোল্ট্রি ফার্ম খোলা যাবে না বা কোনো রকম প্রাণী বা পশুর উপদ্রব থাকবে এমনও সেখানে হোল হোল পোল্ট্রি ফার্ম খোলা যাবে না যাতে নিরাবিলি জায়গা হয় বা সেখানে কোনো বেশি পশু প্রাণীর না যাতায়াত থাকে সেই সমস্ত জায়গায়ই পোল্ট্রি ফার্ম খুললে ভালো হয় তাছাড়া এমন জাগায় পোল্ট্রি ফার্ম খুলবেন যেখানে জলের সমস্যা যাতে না দেখা দেয় কেন পোল্ট্রি ফার্মে বেশির ভাগ খেতেই জল লাগবে এবং পোল্ট্রি ফার্ম আপনার ঘরের আশেপাশে না করাটাই ভালো একটু নিরাবিলি জায়গায় এবং সে খালি খোলা মাঠে পোল্ট্রি ফার্ম করা একটু ভালো এবং সেখান এ থেকে পোল্ট্রি ফার্ম চাষ করাটাও খুবই উন্নত বলে আমার মনে হয় কারণ বে পাড়া ঘরে চাষ করলে সেখানে কুকুর ফুকুরেরা এটা আতঙ্ক এবং বেশি খোলামেলা মাঠেও করা যাবে না কারণ সেখানে শিয়াল এর উপদ্রব থাকে তাছাড়া সরকার থেকে বিভিন্ন রকম পোল্ট্রি ফার্ম চাষ করার জন্য বা পোল্ট্রি মুরগী চাষ করার জন্য বিশেষ সুবিধা ছাড়ও দেওয়া হচ্ছে বেশি তপশিলি জাতি বা নিচু কাস্টের জন্য বেশি বিশেষ ছাড় থাকে এসব টাকা বা আইনের আইনগত দিক থেকে এগুলির বিশেষ আ ছাড় থাকে যেরো যেরকম উপজাতি বা জাতি তাদের সেরকম ছাড় থাকে এই সবের ক্ষেত্রে সব কিছু জেনেই পোল্ট্রি ফার্ম খোলা বিশেষ দরকার তাই প্রত্যেক মানুষ তো চাষ করতে পোল্ট্রি যে মুরগী বা পোল্ট্রি ফার্ম চাষ করানোর যে সমস্ত লোক চাষ করে তাদারকে সব জেনে বা মেনেই চাষ করা উচিত এই বিষয়ে কোনো ইউটুব চ্যানেল বা বই অথবা কোনো সংবাদপত্র আছে বলে আমার জানা নেই